হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আছে আছে মিনিকেট আছে জিরেকাঠি আছে আর গোবিন্দভোগ আছে হ্যাঁ হ্যাঁ মিনিকেট আছে পঞ্চাশ বস্তা হ্যাঁ হ্যাঁ ওই সব বিক্রি করব হুম ওই আড়াই হাজার টাকা

জিরেকাঠি আছে তিরিশ বস্তা হুম জিরেকাঠি কত ওই তিন হাজার টাকা হ্যাঁ হ্যাঁ গোবিন্দভোগ আছে কুড়ি বস্তা ঠিক আছে